আমি এ মাসের দু তারিখ আমার বাড়ির নিকটতম মোবাইলের দোকানে ভিভো কোম্পানির একটি ফোন কিনি যার নাম ভিভো ওয়াই সিক্সটিন এই দশদিন ফোনটা ব্যবহার করার পর আমার এই ফোন সম্পর্কে কিছু ইতিবাচক ধারণা আমি বলতে চাই প্রথমতম আমার ফোনটার মাপ আমার হাতের মাপের সাথে এক হওয়ায় ফোন ধরতে আমার কোনো অসুবিধা হয় না দ্বিতীয়ত এই ফোনের চার্জ পর্যন্ত অনেক সময় পর্যন্ত টিকে থাকে বলে আমার ওইটাও কোনো অসুবিধা হয় না তৃতীয়ত ফোনটির রঙ আমার মনের মতো হওয়ায় আমার দেখতে খুব ভালো লাগে এগুলো ছাড়াও আমার এই ফোনে অত্যাধুনিক প্রযুক্তি সবরকম সুবিধা থাকায় আমি প্রচুর সাহায্য পাই